হ্যাঁ দিদি বল ওহ তাই না না স্যামসংটা কিনিস না প্যারাসোনিকটা নে খুব ভালো

আরে এটা তো কিছু হয় না বুঝেছিস তো তোর যত সব ভয় হ্যাঁ আমারটা চুয়ান্ন ইঞ্চি খুবই ভালো জানিস তো আরে কিছু হবে না তুই এতো ভাবিস না তো না না প্যারাসোনিকটা খুব ভালো এর শব্দটা খুব ভালো ছবির গুণমানও খুব ভালো বুঝলি বিভিন্ন উপাদানও আছে হ্যাঁ সে তো আমি স্পিকার দুটো কিনে নিতে পারবো আলাদা করে সেটার কোনো ব্যাপার না আর আমারটাতে ব্লুটুথ সংযোজন করা যায় বুঝেছিস তো তুই এত ভাবিস না তো সব ঠিক হয়ে যাবে আজকালকার সবার আমার বন্ধুগুলোর সবার খালি বড়ো বড়ো কিচ্ছু হবে না না না না না প্যারাসোনিকটা খুব ভালো বুঝেছিস তো এর দামটাও খুবই কম খুবই সুন্দর না না আমি যেটা ভেবেছি সেটাই হবে বুঝেছিস তো আজকাল আমার আজকাল আমার সব বন্ধুদের বাড়িতে বড়ো বড়ো টিভি আছে আর আমি ছোটো টিভি নিয়ে পরে কি করবো ওদের কে বুঝতে হয় না ওদের কে বেশি ঘাটতে কে বলেছে আমি তো শুধু সিরিয়াল লাগিয়ে দেব ওরা সিরিয়াল দেখবে আর কি করবে আচ্ছা ঠিক আছে তাহলে রাখ